স্থানীয় সংরক্ষণ ও পরিবেশ উদ্যানগুলি পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু অনেকবারই চ্যালেঞ্জের মুখে মুখে পড়েছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে যেমন পরিবেশগত উদ্যানকে নিয়ে প্রাকৃতিক সম্পদকে নিয়ে খুব চ্যালেঞ্জ হয়েছে আমাদের এখানে কিন্তু রথ উৎসব খুব ভালো হয় রথযাত্রা যেটা আষাঢ় শাবণ মাসে রথযাত্রা হয় সেটাই খুব ভা বড়ো মেলা হয় রথযাত্রাতে রথ টানা হয় সেই রথ টানার অনেক লোকজন আসে রথের মধ্যে অনেকেই বসে রথ টানতে টানতে জিলিপি আর শুঁটি ভাজা ছড়াতে ছড়াতে যায় ওটা খুব ভালো লাগে ওই রথের মেলাতে অনেক গানের অনুষ্ঠান হয় সেখানে আমাদের অনেকেই গান গায় এবং কি বাইরের শিল্পীরাও আসে ওইখানে গান গাওয়া হয় রথের মেলা বড়ো করে চলে আট দিন ব্যাপী কারণ প্রথম রথটাতে বসে আর উলটো রথে যখন ফেরতি রথ বলে যেটাকে টানা হয় আবার রথ মামাবাড়ি থেকে মাসির বাড়ি যায় মাসির বাড়ি থেকে আবার তার বাড়িতে আসে তখন কিন্তু ওই রথযাত্রাটাকে কেন্দ্র করে অনেক মেলা বসে ওই মেলাটা প্রায় দশ পনেরো দিন থাকে এবং পৌষ সংক্রান্তির সময়ও একটা মেলা বসে পৌষ সংক্রান্তিতে যখন আমাদের মকর হয় পিঠে পার্বণের অনুষ্ঠান হয় তিন দিন ধরে পিঠে হয় প্রচুর খাওয়া দাওয়া হয় ওই রথের মেলাটাকে আর পৌষ মেলাটাকে খুব বড়ো করে অনুষ্ঠান হয় এই দুটোতে তবে পৌষ মেলায় যাত্রা অনুষ্ঠান হয় তখন মানুষ শীতকালীন তো পৌষ মাস যাত্রা অনুষ্ঠান হলে মানুষ বসে বসে ভালোই যাত্রা দেখে নাচ গানের অনুষ্ঠান হয় সব কিছু ওই মেলাটা খুব বড়ো হয় ধুমধামভাবে চলে মেলাটা প্রায় দশ পনেরো দিন চলে ওই সময়ের মেলাটা তখন মকর সংক্রান্তিতে মানুষ চান করে পৌষ সংক্রান্তিতে তখন মকর হয় নতুন নতুন জামা পরে চান করে তখন মকর পুজো হয় মকর হয় অনেক রকম কিছু দিয়ে ওইটা খেতে খুব ভালো লাগে ওই মেলাতে স অনেক কিছু অনুষ্ঠানও হয় প্রতিদিন আবৃত্তি ছবি আঁকা খেলাধুলো এগুলোও হয় সব কিছু মিলে খুব ভালোই হয় ওই মেলাগুলো